দেখ বাংলা ভাষা সম্পর্কে যদি ভ্রান্ত ধারণা বলে থাকিস তহলে বিভিন্ন মানুষের মনে কিন্তু বিভিন্ন ভ্রান্ত ধারণা বাংলা ভাষা সম্পর্কে আছে দেখ তার মধ্যে যদি বলিস অনেক মানুষ কী বলে বলতো যে শুধু বাংলা ভাষা জানলে সে কোথাও কোনো জায়গায় কাজ পাবে না চাকরি পাবে না আবার অনেক অনেক মানুষ কী বলে বল তো বাঙালিদেরকে মানুষেরা না একটি একটু নিচু চোখে দেখে আবার কেউ কেউ বলে বাংলা ভাষা একটা কঠিন ভাষা কেন এই ভাষাটাকে শিখবো দরকার নেই শেখার এছাড়াও আরো অনেক ভ্রান্ত ধারণা অনেক মানুষের মধ্যে আছে এবারে তুই যদি বলিস তাহলে এর সমাধান আমরা কী করে করবো দেখ সমাধানের কথা যদি বলে থাকিস তাহলে আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে বাংলা ভাষা যারা জানে তারা কি কাজ করে খাচ্ছে না তাদের কি কলকারখানায় কাজ জোটে নে তুই আমাদের কথা ছাড় না তুই আমাদের পাশের দেশ বাংলাদেশের কথাই ভাব না বাংলাদেশে কিন্তু গোটাটাই সম সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলে এদের কিন্তু আর অন্য ভাষায় কেউ কথা বলে না কিন্তু এখানে কি এরা উন্নতি করে নি এরা কি কাজকর্ম করে খায় নি খাচ্ছে সর্বোপরি কী বলতো আবার কেউ বলে কি যে এই যে বলে যে বাঙালিদেরকে মানুষেরা নিচু চোখে দে অবশ্যই নিচু চোখে দেখে কিন্তু তুই আরেকটা কথা কি ভাব রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ এরা কিন্তু আমাদের বাংলার গর্ব এরা কিন্তু বাংলা ভাষায় কথা বলতো এরা কিন্তু বাংলাতেই সব কিছু করেছে তাহলে এদের কেন এতো বিশ্ব জোড়া নাম নিশ্চই বাংলা ভাষার একটা মাধুর্য আছে বলেই তো নাম আর এটা যদি বলে থাকিস যে এটা কঠিন ভাষা শিখবো দেখ প্রত্যেকের ভাষা প্রত্যেকের নিজের কাছেই আমাদের আমরা বাংলায় কথা বলি আমাদের বাংলা ভাষাটা মাতৃভাষা সেই জন্যে এটা আমাদের কাছে কঠিন মনে হয় না আর যদি বলিস যে গোটা দুনিয়ায় চলতে গেলে আমাদেরকে একটা ভাষা যেমন হিন্দিটাকে শিখতে হবে অবশ্যই শিখবো কিন্তু আমার মনে হয় এটা নিয়ে বেশি এ করার দরকার নেই বাংলা ভাষাটা যে যার নিজের কাচে সেইটা যে যার ভালোবেসে যে যার শেখা উচিত